হ্যালো হ্যাঁ বলছি বলো খুব ভালো আছি তুমি কেমন আছ

তোমার সাথে অনেক দিন পরেই কথা হচ্ছে হ্যাঁ পাচার কেসটা তো কিছু প্রমাণ পেলাম না প্রমাণের অভাবে সব ভেস্তে গেলো কেসটা কিছুই হলো না হ্যাঁ প্রমাণ সব পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে প্রমাণ কিছুই রাখছে না হ্যাঁ কি ওই প্রমাণের জন্যই হুম হুম আমারও তো ওটা ওইরকমই হলো এগুলো সব পাড়ার লোকগুলোই করে মেয়েদেরকে পাচার করে দেয় সামনেই যেহেতু বর্ডার আছে বর্ডার দিয়ে যার ফলে কী হয় তার সাথে কিছু নেতারাও যুক্ত আছে যার ফলে প্রমাণ সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় যার জন্যে আর কোনো কিছুই করা যায় না

হ্যাঁ কারণ জঙ্গলের মধ্যে জঙ্গলের জন্যেই তো যত সমস্যা হচ্ছে তার সাথে সাথে বর্ডারটাও সামনে আছে এই কারণেই সমস্ত ঘটনাগুলো ঘটছে আর কিছুই করা যাচ্ছে না কোনো সুরাহা হচ্ছে না যাদের যাচ্ছে তো যাচ্ছে যাদের পয়সা আছে তারা বেঁচে যাচ্ছে হ্যাঁ প্রমাণগুলো বিশেষ করে পয়সাওয়ালা লোকদের ভালো করে দেখতে হবে তা নইলে ওরা সব প্রমাণ লোপাট করে দেবে দিয়ে যারা দোষী হ্যাঁ যারা দোষী তারা সাজা পাচ্ছে না আর যারা দোষ করেনি তারা সাজা পেয়ে যাচ্ছে এই করে চলতে থাকলে দেশের অবনতি নির্ঘাত দেশ আস্তে আস্তে আরও উচ্ছন্নের দিকে যাচ্ছে

চলে গেছে সেই দিন আগে সবাই সবার জন্য সাহায্য করত সবাই সবাইকে এখন সেই সব উঠে গেছে কেউ কাউকে সম্মানই করে না বড়দেরকে ছোটোরা সম্মান করে না চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে নাঃ কারোর জন্যেই কিছু করা যাচ্ছে না আমার তো কালকে কিছু নেই সেই আবার সোমবার যাব ঠিক আছে